পশ্চিমবঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থান হলো রসকুন্ডু শিব মন্দির এই এই রসকুন্ডু শিব মন্দিরে বছরের নির্দিষ্ট সময়ে গাজন অনুষ্ঠিত হয় এই সময় বিভিন্ন দেশ ও বিদেশ থেকে ভক্ত সমাগম ঘটে ও অনুষ্ঠানের আয়োজন করা হয় তিনদিন কি চারদিন ব্যাপি এই অনুষ্ঠান চলতে থাকে এবং প্রচুর দোকানপাট এবং মানুষজনের সমাগম ঘটে ফলে এখানে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে এবং এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এছাড়াও আমাদের এখানে নাড়াজোলের রাজবাড়ি রয়েছে যেখানে বিভিন্ন লোকজন দেখা দেখা করতে আসে এবং সেখানে থাকে এবং সেখানে দর্শনীয় প্রচুর কিছু আছে বিভিন্ন পরিবারের বাচ্চা বউ এবং পরিবার সমেত আসে এবং তারা থাকে এখানে ঘোরাফেরা করে এবং দেখে দেখাশোনা করে এছাড়াও আমাদের এখানে ঐতিহাসিক জায়গা মন্দির হলো অযোধ্যার মন্দির যেখানে রামের পুজো করা হয় এবং বিভিন্ন সময় মানুষজন ও ভক্তের সমাগম ঘটতে থাকে